আমার মহাভারতটা অতটা ভালো লাগেনি কেন ভায়ে ভায়ে কোনও মিল নেই তারপরে একটা নারীর হাত টানাটানি অপমান করা অতটা আমার মহা মহাভারত ভালো লাগেনি এর থেকে আমার গীতাটা বহুত ভালো লেগেছে হ্যাঁ গীতাটা ভালো লেগেছে কেন ওটাতে বুদ্ধি হ্যাঁ তারপরে শিক্ষা অনেক কিছু রাম ইয়ে কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের অনেক কিছু কাহিনি গান এখন নাম গান সবকিছুতেই আছে তার থেকে গীতা পাঠটাই আমার বহুত ভালো লেগেছে গীতা পাঠটা সবকিছুতেই আছে সবকিছু সব জায়গায় নামে নামে আছে কিন্তু মহাভারতটা হচ্ছে রামের কিন্তু অতটা ভালো না কেন ওতে বেশিরভাগই এই যুদ্ধ তারপরে আবার মা সীতা বনবাসে যায় ওখান থেকে আবার টেনে নিয়ে চলে যায় এই জন্য আমার অতটা ভালো লাগেনি